হ্যাঁ আমি যে কোনো পাঁচটা তারিখের কথা বলতে পারবো যেগুলো আমার মনে আছে সেগুলো হলো পয়লা জানুয়ারি দোসরা জানুয়ারি তিসরা জানুয়ারি চৌঠা জানুয়ারি এবং পাঁচই জানুয়ারি